বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতির ফলে প্রত্যেকটা পরিবারে বাবা মা র কাছে স্মার্ট ফোন তো রয়েইছে তাই তাদের সন্তানের হাতে থাকাটাও কোনো অস্বাভাবিকের কথা নয় তাদের পরিবারে একটি ফোন থাকা মানেই তার বাচ্চা সেই ফোন ব্যবহার করবে সেই ফোন সম্বন্ধে জানবে সেটা তো হবেই তাই প্রত্যেকটা বাবা মা র উচিত বাচ্চাকে ফোন থেকে দূরত্ব বজায় রাখার তাই তাদের সমস্ত রকম পড়াশুনা কমপ্লিট করে তাদের স্কুল টিউশন নিজস্ব সময়ে খাওয়া দাওয়া নির্দিষ্ট সময়ভাবে মেন্টিং করে খেলাধুলা করা একান্তই প্রয়োজন খেলাধুলার মাধ্যমে তারা যেমন বিভিন্ন পরিবেশে বিভিন্ন মানুষদের সাথে মিশতে পারবে বিভিন্নভাবে বিভিন্ন খেলা সম্বন্ধে জানতে পারবে তাদের কথোপকথনের মান বৃদ্ধি পাবে কথন দক্ষতা বৃদ্ধি পাবে শোনার প্রবণতা বৃদ্ধি পাবে তাই প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানকে খেলার মধ্যে রাখা খেলার ফলে তাদের শারীরিক কোনো দুর্বলতা থাকবে না খেলার ফলে তারা শরীরের মধ্যে যাবতীয় রোগ হবে সেই রোগ থেকে তারা সরে আসতে পারবে শরীর বৃদ্ধি হবে বিকাশ হবে হাড় মজবুত হবে তাদের মস্তিষ্ক পরিষ্কার থাকবে তাই পড়াশুনার পাশাপাশি খেলা তো করা যেতেই পারে এই স্মার্ট ফোন যদি তারা সেই সময় ব্যবহার করে তাহলে তাদের যেমন চোখের ক্ষতি মস্তিস্কের ক্ষতি দেখা যায় সেই রকমই তাদেরকে লক্ষ্য রাখতে হবে এই সমস্ত ক্ষতির হাত থেকে তাদের বাচ্চাকে সরিয়ে রাখা এবং খেলাধুলার ফলে তাদের শারীরিক শরীরের দুর্বলতা যে সমস্ত ঘটে থাকে সেই দুর্বলতাগুলি সরে যেতে পারে খেলা আনন্দ দেয় খেলা মস্তিষ্ক পরিষ্কার রাখে এবং খেলাকে নিজের মতো করে খেলে তাদেরকে উপভোগ কোত্তে হবে ক্রিকেট ফুটবল বিভিন্ন ধরনের খেলা এবং ছোটো বাচ্ছাদের জন্য কানামাছি ধরাধরি এই সব খেলাও আমাদের খুব গুরুত্বপূর্ণ বাঙালি বাচ্চারা খেলবে এটাই স্বাভাবিক খেলার মধ্যে থাকবে এটাই স্বাভাবিক বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষের সাথে তারা মিশতে পারবে থাহলে পরিবেশ বা সমাজ সম্পর্কে তাদের সাধারণ একটা জ্ঞান তৈরি হবে এবং বাচ্চারা সবার সাথে সমানভাবে কথা বলতে পারবে বড়দের সম্মান ছোটোদের ভালোবাসা দিয়ে কথা বলতে পারবে পরিস্থিতি অনুযায়ী তারা নিজেদেরকে নিজেদের মতো করে মেলে ধরতে পারবে এটা লক্ষ্য রাখাই তাদের বাবা মার প্রধান কাজ যাতে তাদের সন্তান ফোন থেকে দূরত্ব বজায় রেখে পরিবেশে বিভিন্ন খেলার সাথে নিজেদেরকে যুক্ত করতে পারে এবং তাদের পড়াশুনার প্রতি আগ্রহ বাড়বে সমস্ত সব সময় বোরিং ফিল করতে হবে না তারা খেলাধুলার মাধ্যমে